আমি সাধারণত কখনও নিজে কোচিং বা কোনও শিক্ষকের কাছ থেকে অঙ্কন শিখিনি তাই সেহেতু আমার কোনও ক্লাস বা ওয়ার্কশপ নেই আমার বন্ধু একটা ক্লাস রয়েছে সেই ক্লাসে যেত আমি তার সাথে যেতাম সেই করে আমি সেখান থেকেই কিছুটা অঙ্ক শিখেছি অঙ্কন কীভাবে করতে হয় তা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কিন্তু কাউকে শেখাতে পারব না কিন্তু আমার কাছে অঙ্কন করার কিছুটা অভিজ্ঞতা রয়েছে আমি সেই অভিজ্ঞতা থেকেই বলি যে অঙ্কন করতে হলে মানুষের মস্তিষ্ককে শান্ত রাখতে হয় এবং মনের মধ্যে একটা প্রকৃতির প্রতি প্রেম রাখতে হয় তাতে করে ভালো সুন্দর প্রতিফলিত হয় ছবি সেই ছবি মানুষের মনে লাগে মানুষ খুব ভালোবাসে মানুষ সেখান থেকে অনেক কিছু শেখে ছবি অঙ্কন করার জন্য মানুষের সবথেকে যদি কিছু প্রয়োজন হয়ে থাকে অভিজ্ঞতা থেকে বলি মানুষ যদি সবথেকে প্রয়োজনীয় জিনিস হল মানুষের সেটা হল সময় ধৈর্য এবং ছবির প্রতি ভালোবাসা মানুষ যদি সঠিকভাবে রং এবং ছবির অনেক কিছু উপস্থাপন করতে পারে সেখানে মানুষ নানান ভাবে ছবি ভালো প্রতিফলিত হয় তাই মানুষের প্রথমেই ছবি আঁকতে হলে মানুষকে সময় দিতে হয় এবং ভালোভাবে রংয়ের উপস্থাপন করতে হয় ভালোভাবে ছবি ড্র করতে হয় এবং সেখানে মানুষের ভালো লাগাটাকে ভালোভাবে দেখতে হয় ডিটেলিং রাখতে হয় এইভাবেই ছবি অঙ্কন করা হয় আমার অভিজ্ঞতা থেকে এটুকুই আমি জেনেছি